আমি যেভাবে বাইকের যত্ন নিই হ্যাঁ বাইক আমার পছন্দের খুব পছন্দের একটা জিনিস এবং সেটাকে অবশ্যই যত্ন করতে হয় সপ্তাহে প্রায় তিন দিন আমি বাইকটাকে ধোয়া মোছা করি এবং অবশ্যই যত্ন নিতে বাইক ভালো লাগে যে এটা ভালোবাসার জিনিস সেই জিনিসটা যত্ন করতে অবশ্যই ভালো লাগবে আমি মনে করি বাইক চালানোর মাঝে ক্লান্তিকর পরিস্থিতি অবশ্যই আসে কখনো কখনো বাইক চালিয়ে যেমন মজা লাগে তেমন অনেক সময় ক্লান্তিকর পরিস্থিতিও আসে অনেক সময় যেমন ঝড় জল সব কিছুকে উপেক্ষা করে আমাদের বাইকটা চালাতে হয় তো সেইক্ষেত্রে অনেকটা অসুবিধার সন্মুখীন হতে হয় লং রুটের জন্য আমাকে হচ্ছে অনুপ্রাণিত করে বলতে রং রুটের ক্ষেত্রে আমি একা কখনোই চাইবো না লং রুট করতে লং রুটের ক্ষেত্রে আমি চাইবো কোন একটা মানুষ আমার কা সাথে থাকলে লং রুট করতে খুব ভা আমার লং রুটটা খুব ভালোভাবে করা যায় এবং সতর্কতা অবলম্বন করতে বলতে খুব হে ভালো হেলমেট কো ভালোভাবে হেলমেট পরতে হবে তোমার হ্যাঁ এবং লং রুট করবার সময় হাতে গ্লাফস পরতে হবে এবং হ্যাঁ বা আস্তে বাইক চালানোটাই খুব বুদ্ধিমানের কাজ এবং ফোন আসবার সময় যখন লং রুট করবো তখন ফোনটা সাইলেন্ট রেখে লং রুট করা ভালো এবং খুব যেদি এমারজেন্সি ফোন আসে তখন বাইক থামিয়ে ফোনটা ধরে কথা বলে তারপর আবার বাইক চালানো উচিত বলে আমার মনে হয় তো এটাই